হ্যালো হুম বলুন এটা রমেশ ট্র্যাভেল এজেন্সি বলুন কী বলতে চান হ্যাঁ বলতে আপনি হয়তো কোথায় ফোন করেছেন বলুন আপনি হচ্ছে ট্র্যাভেল ট্র্যাভেলটে ট্র্যাভেল এজেন্সির কাছে কল করেছেন তো

ও আচ্ছা আচ্ছা আপনি আপনার নামটা হ্যাঁ হ্যাঁ নামটা বলুন হ্যাঁ আমাকে এক মিনিট সময় দিন স্যার আমি আমার কম্পিউটার সিস্টেমে চেক করে বলছি শ্যামসুন্দর হ্যাঁ পদবিটা বলুন পদবিটা একটু বলুন হুম আচ্ছা কোথায় বেড়াতে যাওয়ার কথা আছে হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমি আমার সিস্টেমে পেয়ে গেছি তো আপনার এটা সামনে মাসের বারো তারিখের বুকিংটা রয়েছে আর আপনাকে হ্যাঁ টিকিটটা কনফার্ম করে দেওয়া টিকিটটা এখনই কনফার্ম করে দিচ্ছি স্যার তবুও আমাদের এজেন্টদের কাছ থেকে আপনার কাছে কল আসবে টিকিটটা কনফার্ম করার জন্য আর এবং তারপরে হচ্ছে আমি আপনাকে টিকিটটা ইমেলের মাধ্যমে নিতে চান না আপনি টিকিটটা বাড়িতে নিতে চান আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার আমি আমি এক কাজ করবো এই টিকিটটা পোস্ট করে দিচ্ছি আপনার বাড়িতে কালকেই কিংবা পরশু দিন টিকিটটা পৌঁছে যাবে আপনি টিকিটটা নিয়ে টিকিটটা নিয়ে তেইশ তারিখ সন্ধ্যেবেলা হাওড়া স্টেশনে চলে আসবেন ওখান থেকে আমাদের ট্রেন ছাড়া হবে ওখান থেকে আমরা শান্তিনিকেতন এবং বিভিন্ন জায়গায় নিয়ে যাব ঠিক আছে স্যার ট্রেনটা ট্রেনটা ছাড়া হবে সন্ধ্যে সাতটার সময় তেইশ তারিখ এবং ট্যুরটা আছে সাতাশ তারিখ পর্যন্ত হ্যাঁ টিকিটটা টিকিটটার বুকিং কনফার্ম হয়ে গেছে আপনারা পাঁচজন যাচ্ছেন আমি আপনি আপনি আপনার স্ত্রী আপনার দুই ছেলে ও আপনার বাবা তাই তো হ্যাঁ সকলের নামেই সকলের টিকিটটা বুক করা হয়ে গেছে এবং আপনাকে সুবিধার্থে জানানো হচ্ছে যে আপনি টিকিটটা সময়ের আগে বুক করার জন্য আপনাকে দুহাজার টাকা স্পেশালভাবে ছাড় দেওয়া হচ্ছে হ্যাঁ আপনি টিকিটটা অনেক আগেই বুক করেছিলেন তখন আমাদের

হ্যাঁ সেই জন্যই স্যার আপনাদেরকে প্রথমবার বেশি করে ছাড় দেওয়া হচ্ছে দুহাজার টাকা আপনি স্পেশালভাবে ছাড় পাবেন এবং আপনি আপনি আমাদের কাছ থেকে যেটা সুবিধা পাবেন সেটা হলো স্পেশালভাবে সেখানে ট্রিটমেন্ট পাবে আপনার পরিবার সকলেই স্পেশালভাবে কিছু খাওয়াদাওয়া আপনাদেরকে দেওয়া হবে আমাদের কোম্পানির তরফ থেকে

হ্যাঁ কনফার্ম হয়ে গেছে তো আপনি হচ্ছে তেইশ তারিখ সন্ধ্যেবেলায় হাওড়া ষ্টেশনে চলে আসবেন ঠিক আছে স্যার আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ স্যার আমি আর কিছুভাবে সাহায্য করতে পারি আপনাকে হ্যাঁ স্যার থাকার জায়গা সব আমাদেরই প্রোভাইড করা হবে এবং আপনার হাতে যখন টিকিটটি দেওয়া হবে সমস্ত কথা আপনাদের আমাদের এজেন্ট আপনাকে বলে দেওয়া হবে ঠিক আছে স্যার হ্যাঁ আপনি যখন ফুল পেমেন্টটা করবেন তখনই আপনাকে দুহাজার টাকা ছাড় দেওয়া হবে হ্যাঁ ধন্যবাদ স্যার কল কল হুম হ্যাঁ স্যার সব সুবিধা সব সুবিধা আছে আমাদের এজেন্ট যখন আপনার বাড়িতে যাবে সব বলে দেবে এখন আর কিছু জানতে চান আমি আমি বুঝতে পারছি স্যার আপনাদের পোস্টের মাধ্যমে পৌঁছোবে আপনার বাড়িতে পৌঁছোবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে কল করার জন্য কল করার জন্য ধন্যবাদ স্যার